আমি অনেক ছোটবেলা থেকেই দেখি আমার বাড়িতে আমার মা বাড়ির পাশে কিছুটা জায়গায় নানান ধরনের সবজি এবং ঘরের যে সমস্ত দরকারি সবজি লাগে ঝিঙা বেগুন ভেড়ি ইত্যাদি গাছ পুঁইশাক কুমড়ো ইত্যাদি গাছ লাগিয়ে থাকে এবং গাছগুলির খুব যত্ন নেয় এরপর আমি দেখি যেখানেই যাই সেখানেই দেখি সবার বাড়ির পাশেই ছোট্ট করে একটু না একটু বাগান আছে এবং সবাই একটু না একটু বাগানে একটু একটু করে সবজি গাছ লাগিয়ে রেখেছে কেননা এগুলো তারা জীবিকা অর্জনের জন্য লাগায়নি এগুলো তারা নিজেদের বাড়িতে টাটকা সবজি খাবার জন্য লাগিয়ে রেখেছে যেহেতু বাড়ি থেকে সব দিন বাজার যাওয়া সম্ভব নয় সেই জন্য এই গাছগুলি লাগিয়ে রেখেছে যে নিজেদের প্রয়োজন মতো এগুলি তারা তুলে নিতে পারে আমারও বেশ শখ হলো যে আমিও যদি এই ধরনের ছোট্ট একটা বাগান করি বাড়ির ব্যস্ততার মাঝে সবসময় তো বাজার যাওয়া সম্ভব নয় আর বাজারে এরকম টাটকা ফল পাওয়াও যায় না তাই আমি ছোট্ট বাগান করা শুরু করেছি আমার শ্বশুর বাড়িতে আসার কিছু দিন পরেই কেননা তখন দেখছি সবাই ব্যস্ত থাকে বাজার করতে সময় পাচ্ছে না তখন আমি বাগান করেছি এবং অনেক উপকার পেয়েছি